হ্যাঁ একবার ফোন করেছিলাম বলতে এই আজকে আমি একটু ঝাড়গ্রামে বাজার গিয়েছিলাম একজন ফোন নম্বরটা দিল আমাদের এখানে তো পূজা আছে শুনেছেন নিশ্চই এবারে ফুলের অর্ডারটা আমিই দেব শুনলাম আপনি নাকি খুব ভালো ফুল বিক্রি করেন এবং দামও খুব কম দামে দেন সেই জন্য ফোন নম্বরটা পেয়ে আমি আপনাকে ফোন করছিলাম তখন হয়তো আপনি থাকেননি না কোথায় গিয়েছিলেন আমাদের এই তো আষাঢ় মাসের শেষ দিক করেই পূজাটা হয় তো পূজাটা ঠিক হয়েছে এখনো ডেটটা ঠিক হয়নি তবে সবাই বলল যে ফুলের অর্ডারটা আগে থেকে দেওয়াই ভালো নাহলে সেই সময় নাকি দামটা বেশী নিয়ে নেয় সেই জন্যই আমি আগে থেকেই ফোনটা করলাম তো গাঁদা ফুলের মালা পাওয়া যাবে তো হ্যাঁ বেশী পরিমাণেই লাগবে কারণ এটা দেশের পূজা তো আর চারদিকটা মন্দিরের সাজানো হবে আর ঠাকুরের জন্য কিছু রজনীগন্ধার মালা লাগবে এবং তার সঙ্গে সাজানোর জন্যে রজনীগন্ধার স্টিকও কিছু লাগবে তাহলে আচ্ছা আপনার দোকান কি সব দিনই খোলা থাকে না মাঝে মাঝে বন্ধ রাখেন আচ্ছা আমরা একদিন তাহলে যখন আপনার নম্বরটা পেলাম সামনেই তো তাহলে আপনার ওখানে গিয়ে দেখে কথা বলে আসবো কেন এটা তো দেশের পূজা আমি একা যদি কথাটা বলি তাহলে একটু সমস্যা হতে পারে সেই হিসাবে সবাই থাকলে কিছু গাঁদা তো লাগছেই কিছু রজনীগন্ধা তার সাথে চন্দ্রমল্লিকা আর এর সাজানোর জন্য যদি কিছু পাওয়া যায় আর আরো যদি কিছু লাগে তাহলে ওরা তো সঙ্গে যাচ্ছে সবাই মিলে আলোচনা করে বলব আর আগে থেকে আপনাকে এই কারণেই ফোন করা দামটা যেন বেশী নেন না দেশের পূজা তো একটু সবাই কিন্তু কিন্তু হয় ওই জন্যই ফুলও যেমন একটু ভালো পাওয়া যায় দামটাও যেন একটু দেখে করা হয় সেই জন্য ঠিক আছে দেখি আর আপনার হচ্ছে যদি ফুল ভালো হয় তাহলে আমাদের বাড়িতে তো প্রায়ই অনুষ্ঠান হয় এবারে যদি ভালো দেন তাহলে অনুষ্ঠানে এবারে আপনাকেই বলব ঠিক আছে তাহলে রাখছি আপনার কাছে যাচ্ছি ঠিক আছে